গাছপালা বৃদ্ধির জন্য মাটির দরকার পলি মাটি এতে গাছপালা খুব ভালো হয় আর এর সার লাগে জৈব সার ইউরিয়া পটাশ ফসফেট এইসব সার দিলে গাছের ফলন ভালো হয় আর গাছটাও সতেজও থাকে তাতে গাছের কোনো ক্ষতি হয় না গাছটা খুব ভালোভাবে মজবুত হয়ে থাকে মজবুত হলে এর ফলনও ভালো হয় এই সারগুলো দিলে মাটিটাও খুব ভালো থাকে গাছগুলোও খুব ভালো হয় আর ফলনও দারুণ সুন্দর হয় এসব সার ইউরিয়া পটাশ ফসফেট এই সারগুলো মাটির খুব ফলনের বৃদ্ধি বাড়ায় গাছেরও খুব উপকার হয় তার জন্য পলি মাটিতে জৈব সার এসব কিছু দিলে খুব ভালো হয়